আমি যে স্মার্ট ওয়াচটি কিনেছি তা হচ্ছে পনেরোশো দাম এর এর যে লুক বা এর স্ট্রাকচারটা হচ্ছে সবথেকে ভালো এবং এটাতে আমার সব রকমের জিনিস দেখা কোন টাইমে কোন কিছু করবো কি না যেমন আমার নিজের মধ্যে নি বুঝতে পাই না আমি জল খাওয়ার টাইমটি আমাকে বলে দেয় আমাকে বলে দেয় যে এই টাইমে তোমাকে দৌড়াতে যেতে হবে নিজের ফিটনেসের দিকে আমাকে এই সব সবকিছু এ আমাকে সব ব্যাপারে বলে দেয়

এতে সবকিছু অরিজিনাল দেখা যায় নিজের হার্ট রেট দেখতে পারব নিজের আমি কত আজ সারাদিনে কত পরিশ্রম করলাম তা দেখা যাবে কত কী কী কাজ করলাম সেটার ব্যাপারে আমি জানতে